দীর্ঘ বাইকিং ভ্রমণের পরে আমি এভাবেই সুস্থ থাকি এবং আমি সময়মতো জল নিই সময়মতো খাবার খাই তার সাথে সাথে আমি বাইক চালানোর আগে বা ভ্রমণ করার আগে আমি কিন্তু আমার তার আগে কিছু ব্যায়াম বা প্র্যাক্টিস সেরে নিই তারপরে আমি একটু রেস্ট নিই বা রেস্ট নিয়েই তারপরেই একটু রেস্ট নিই একটু আরাম করি তারপরে আমি আবার নতুন করে বা আবার পুনরায় আমার ভ্রমণ শুরু করি আমি রাস্তায় ফাস্ট ফুড খাই না আমি আমার রাস্তায় যেমন ধরেন রাস্তায় ফল ভালো খাবার থাকে ওগুলো আমরা খেতে পছন্দ করি না বাইক চালানোর সময় আমার পিঠে বা কাঁধে ব্যথা হয় না কারণ আমি সময়ের একটু পরে পরেই একটু রেস্ট নিই তার সাথে সাথে আমি আমার যে ব্যাগটি ব্যবহার করি সেই ব্যাগটি কিন্তু আমার জন্য খুব কম্ফর্টেবল বা খুব সুন্দর ওইভাবে আমি এই ব্যাগটি তৈরি করেছি এবং তার সাথে সাথে আমি এই ব্যাগটি খুব ভালোভাবেই যত্ন করি এবং আমি জানি যে কোন সময়ে কীভাবে চালানো উচিত আর তার সাথে সাথে আমি একটু করে রেস্ট নিই বা একটু জল পান করি তারপরেই আমি আস্তে আস্তে আমার ভ্রমণ শুরু করি